আমাদের এলাকার প্রধান ভাষা বাংলা এবং উপভাষা হলো হিন্দি মেশানো বাংলা ভাষা এই হিন্দি বিহারি হিন্দি এবং বিহারি হিন্দি মেশানো বাংলা ভাষা এবং একটু ভিন্ন ধরনের বাংলা ভাষা যেটা সাধারণত স্থানীয় আদিবাসীরা উচ্চারণ করে